ঝাড়গ্রাম জেলার স্তানীয় গল্প বা কিংবদন্তী বলতে আমি রাজা মল্লদেবের কথা জানি উনি না কি আমাদের ঝাড়গ্রাম জেলার রাজা ছিলেন উনি যখন যুদ্ধ করতে যান তখন উনি সাবিত্রী মন্দিরের স্তাপন করেন এবং ওখানে উনি পুজো দিয়ে যুদ্ধ করতে যেতেন এবং জয়ী হয়ে ফিরে আসতেন তাই আমাদের সাবিত্রী মন্দিরের খুব ঐতিহাসিক ঘটনা রয়েছে সেরকম রয়েছে আমাদের কনক দুর্গা মন্দিরেরও ঐতিহাসিক ঘটনা কনক দুর্গা মন্দির আমাদের সেই ঝাড়গ্রামের রাজার তৈরি আবার গোপীতে যে রয়েছে আমাদের গোপী অঞ্চলের এর নীলকুটি আগেকার দিনে গোপীতে আমাদের নীলকর সাহেবরা বসবাস করতো সেখানে নীল চাষিদের ওপর অত্যাচার চলতো সেটাও জানা যায় আমাদের গোপীর নীলকুটিগুলি থেকে আমাদের ঝাড়গ্রাম জেলার কিংবদন্তী গুলির মদ্যে আরো অনেকেই রয়েছেন যারা আমদের স্বাধীনতা সংগ্রামেও সাহায্য করেছেন